হ্যালো হ্যাঁ টেলারের দিদি হ্যাঁ আমি সেই আগেরবারে আপনার কাছ থেকে সব করিয়েছিলাম চিনতে পারছেন আপনাদের পাড়ার আমি সেই বিউটি বলছি হ্যাঁ তো আমার তো আগেরবার কাটিয়েছিলাম আপনার কাছ থেকে সব সেলাই করিয়েছিলাম খুব ভালো হয়েছিলো তো যার কারণে আবারও আপনার কাছ থেকে সেলাই করতে চাই হ্যাঁ তো আমার সামনেই বোনের বিয়ে আছে আমি একটা লেহেঙ্গা সেলাই করতে চাই লেহেঙ্গা ব্লাউজ লেহেঙ্গার চোলিটা সবটাই সেলাই করবো তো হবে তো আচ্ছা সব রকম ডিজাইনের আপনার কাছে হবে তো আচ্ছা আর ডিজাইনের উপর কি রেট চেঞ্জ হয়ে যায় না কি একই রেট থাকে আচ্ছা আমি আমাকে দশ বারো দিনের মধ্যে পুরো বানিয়ে দিতে পারবেন তো আপনি না দেখতে হবে দেখতে হবে বললে হবে না আপনাকে করে দিতে হবে কীরম কতটা বেশি লাগবে নর্মালের থেকে দাম আপনি কতটা বেশি নেবেন ঠিক আছে তাড়াতাড়ি করবেন বলে ফিটিংসের গণ্ডগোল হবে না তো ফিটিংস ঠিকঠাক হবে তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি যদি দশ বারো দিনের মধ্যে অর্ডার করি তাহলে আমি পেয়ে যাব তো আচ্ছা ঠিক আছে তাহলে দেখবেন সেলাই যেন ভালো হয় তাহলে বেশি পড়লেও আমার দিতে অসুবিধা নেই আমি দিয়ে দেব ঠিকঠাক করে যেন আপনি সেলাইটা করিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে গিয়ে দিয়ে আসবো